হ্যালো হ্যালো হ্যাঁ আ আমার বাড়িতে তো অনুষ্ঠান তা আমার তো কিছু জিনিস লাগবে এখন তো আর ফুলকপি পাঁচ ক্যুইন্টাল আলু লঙ্কা লাগবে হ্যাঁ এইসব জিনিসগুলো লাগবে তা আপনি কি দিতে পারবেন তা তা ঠিক আছে তালে আপনি এমনভাবে দিবেন জিনিসটা যাতে আমি ঠিকঠাকভাবে পাই হ্যাঁ তা আমার জিনিসগুলো পচে না যায় এটা দেখবে দেখবেন আর দামটা একটু ঠিকঠাক করে দামটা তো অনেক বেশি হয়ে গেলো হ্যাঁ ফুলকপি আলু কাঁচা লঙ্কা বাঁধাকপি দেখবেন তাই আমার প্রোগ্রামের যে যাতে সময় মতো আমি সবজিটা পেয়ে যাই এটা লক্ষ্য রাখবেন যাতে সবজিটা সময়ের আগের দিন আসে তাহলে আমি ঠিকঠাকভাবে এটাকে রাখতে পারবো কাজে লাগাতে পারবো যদি হ্যাঁ ঠিক আছে দাদা দেখে শুনে দিবেন হ্যাঁ হ্যাঁ আপনের পয়সারও চিন্তা করতে হবে না আপনের পয়সাও আমরা ঠিকভাবেই আমি পাঠায় দিবো আর নষ্ট যাতে না হয় এটা একটু দেখবেন আর জিনিসগুলো যেন ভেতরে পচা টচা দেখে দিয়েন ভেতরে যেন নষ্ট না থাকে ভেতরে ফ্রেশ মাল দিবেন আমার বাড়িতে অনুষ্ঠান নষ্ট থাকলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে দাদা থাকলো এইটাই কথা হ্যাঁ ঠিক আছে আপনি তালে পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি টাকার জন্য চিন্তা করতে হবে না আপনার টাকা আপনি ঠিক সময় মতো পৌঁছে যাবে আপনার মালটা ঠিক মতো পাইলেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখেন দাদা